আমাদের পরিবারে আমরা বিবাহবার্ষিকী পালন করি ছেলে মেয়েদের জন্মদিনেও খুব উৎসব করি এ ছাড়া আমাদের আছে শ্রাবণ মাসে রান্না পুজো এটা আমাদের যুগ যুগ ধরে হয়ে আসছে আমরা প্রত্যেক বছর ওই রান্না পুজোর দিনে বিভিন্ন রকমের রান্না করি তার পরের দিনে সেই রান্নাগুলি খাওয়া হয় আর আছে এর পরে তো আছেই বিয়েবাড়ি হয় বিয়েবাড়ি পুরোপুরি হিন্দু মতে বিয়েবাড়ি আমরা অনুষ্ঠানটা পালন করি